নমস্কার হুম বলুন

আচ্ছা পরে মানে বকখালিতে তুমি বেড়াতে যাবে তাই তো হুম আমার গাড়ি একদম খালি আছে হুম আমি নিয়ে যেতে পারব আপনার কতজন সদস্য আছেন পাঁচ জন সদস্য আছেন আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তাহলে পাঁচ জন সদস্যের মধ্যে মহিলা এবং পুরুষ কত জন আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে ওখানে আপনাদেরকে ওখানে আমি বেড়াতে নিয়ে যাওয়ার জন্যে আমি দর্শনীয় স্থানগুলো দেখিয়ে দেবো হ্যাঁ ওখানে যে যারা সব যেসব লোকজন ওইখানে বেড়াতে যায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় একদিনের মধ্যে প্রায় সব না হলেও প্রায় বেশিরভাগ জায়গাই ওখানে দর্শন করা যাবে আর মোটামোটি ওখানে কমপ্লিটলি এরকম সম্পূর্ণ যদি দর্শন করতে চান তাহলে মোটামুটি তিন দিন সময় লাগবে অন্যান্য জায়গায় যেরকমের ভাড়া নেওয়া হয় সেই ভাড়াই ওখানেও আছে তবে একটা হোটেলের মধ্যে হয়তো পার বেড হাজার টাকা এইরকমভাবে নেওয়া হয় দেখুন আমি আমি যদি তিন দিনই আপনাদের সাথে থাকি তাহলে আমার তিনদিনের যে ভাড়া সেই ভাড়াটা লাগবে তিন দিনের ভাড়া বলতে গিয়ে আমাকে এখন পনেরোশো করে প্রত্যেক প্রত্যেক দিনে তিন পনেরোং পঁয়তাল্লিশশো টাকা লাগবে না না আমার পরিবারের দিক থেকে কোনো অসুবিধা নেই আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা একটু করে দিতে হবে হ্যাঁ এতে আমার কোনো অসুবিধা নেই আমি রাজি আছি ঠিক আছে আমি ট্যাক্সি নিয়ে আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আমি আসছি ধন্যবাদ